আমি কিছু কিছু অনুষ্ঠান আছে যেগুলোতে আমি গান করতে চাই সেগুলো রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান তারপরে হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী পুজোর অনুষ্ঠান বা আমাদের ছোটো আমাদের পাড়াতে যে দুর্গা পুজো হয় সেখানে সন্ধ্যা আরতির সময় একটা ছোট্টো করে মায়ের গান মানে এই সমস্ত জায়গাগুলিতে আমি ছোটো মানে একটু গান করতে চাই এমনিতেও আমার রবীন্দ্রসঙ্গীত খুবই ভালো লাগে শুনতে বা গাইতে তো আমি এই জিনিসগুলো করতে চাই